দীঘা দীঘায় আমরা বেড়াতে যাই সমুদ্রের ঢেউ এবং খোলা বাতাসের মধ্যে যে হাওয়া খাওয়ার জন্য দীঘায় বেড়াতে যাই সুন্দর জায়গা বহু পর্যটক এখানে আসে ভ্রমণ করতে এবং ওখানে গেলে সাধারণ মানুষের মন খুবই আনন্দে ভরে উঠবে দীঘাতে এবং ওখানে গেলে যে কোনো মানুষের শরীর স্বাস্থ্য মন সব দিক দিয়ে সে ভালো থাকবে কাশ্মীর কাশ্মীরে আমরা বেড়াতে যাই বরফে ঢাকা দেশ কাশ্মীরে ওখানে গেলে খুব ঠান্ডার দেশ আমাদের দেখার অনেক কিছু থাকে বহু পর্যটকের ওখানে ভিড় হয় সেখানে গেলে আমাদের ঠান্ডার যে অনুভব বা সেখানে গেলে কোনো গরমের ছোঁয়া পাওয়া যায় না সেখানে সকল সময় ঠান্ডা চারিদিকে বরফে ঢাকা দার্জিলিং দার্জিলিংয়ে আমরা যাই চারিদিকে ছোটো বড় উঁচু নিচু পাহাড়ের সারি দেখা যায় এবং সেই পাহাড়ের গা দিয়ে বহু চা বাগান আছে এবং সেখানে বহু পর্যটকের ভিড় হয় এবং বহু মানুষ বহু দূরদূরান্ত থেকে এসে দার্জিলিংয়ে সেই চা বাগান ছোটোখাটো পাহাড় পর্বত দেখার জন্য ভিড় করে এবং মানুষ সকল সময় দার্জিলিংয়ে যায় সেই চা বাগান এবং পাহাড়ের যে সুন্দর অনুভূতি যে সকালের যে দৃশ্য সুন্দরভাবে যে সূর্য ওঠার যে দৃশ্য সেই সব দৃশ্য দেখার জন্য এবং দিল্লি তাজমহল খুব একটা নামকরা জায়গা দিল্লির তাজমহল তো সেই তাজমহলে সেখানে বহু মানুষ বেড়াতে যায় বহু পর্যটক সেখানে আসেন প্রতিদিন বহু মানুষের সমাগম সেখানে হয় এবং অনেক কিছু ঐতিহাসিক জিনিস সেখানে দেখার আছে দেখলে মন ভরে যায় এবং অনেক কিছু অজানাকে জানা হয়ে যায় তাজমহলকে দেখলে